আমার বাড়িতে বড়ো একটা সামনে উঠোন আছে যেখানে আমি বাগান করে থাকি বিভিন্ন রকম সবজি বাগান ফুলের বাগান আরো নানান ধরনের কচু আছে তারপরে সবজির মধ্যে শীতকালে হয় ফুলকপি বাধাকপি বিনস গাজর এইগুলো আমি বসাই আমি সবজি লাগাতে খুবই ভালোবাসি এবং ফুল গাছ লাগাতেও খুব ভালোবাসি আমার ফুল গাছ অনেক ধরনের ফুল গাছ আছে যেমন কামিনী ফুল গাছ চন্দ্রমল্লিকা ফুল গাছ সুর্যমুখী ফুল তারপরে জবা ফুল গাঁদা ফুল এইগুলো আমার বাড়িতে ভর্তি আছে আর আমি বাগান করতে এই কারণে ভালোবাসি কারণ যখন ফুল হয়ে থাকে না তখন বাড়িটা দেখতে একটা আলাদাই মাধুর্য্য লাগে ওই কারণে আমি ফুল গাছ লাগাতেও ভালোবাসি আর সবজি বাড়ির টাটকা সবজি খাওয়ার যে স্বাদ সেটা অন্য কোথাও বাজারের সবজিতে পাওয়া যায় না এই কারণে আমি সবজি চাষ করি বা ফুল চাষ করি